আমি পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় বসবাস করি আমার মাতৃভাষা বাংলা এবং আমি অবশ্যই মনে করি শিশুদের মাতৃভাষা বাংলা ভাষা শেখানো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলা ভাষা যথেষ্ট ঐতিহ্যশালী ভাষা বাংলা ভাষা শুধু ভারতবর্ষে নয় ভারতের প্রতিবেশী দেশ যে বাংলাদেশে রয়েছে সেই দেশের জাতীয় ভাষা বা রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা বাংলা ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং শুধু ভারত বা বাংলাদেশ নয় অস্ট্রেলিয়ার মতো দেশেও সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার সরকারি ভাষা হয়ে স্বীকৃত রয়েছে এবং গ্রহণযোগ্যতা রয়েছে পৃথিবীর বহু মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকে এবং বাংলা একটি যথেষ্ট সমৃদ্ধশালী এবং ঐতিহ্যশালী ভাষা বাংলা ভাষা অবশ্যই শিশুদের ছোটোবেলায় শেখানো উচিত কেননা মাতৃভাষা না শিখলে শিশুরা বাংলার সংস্কৃতি বাংলার কালচার সম্পর্কে ওয়াকিবহাল হবে না এবং তাদেরকে অবশ্যই বাংলা ভাষা শেখানোর যৌক্তিকতা রয়েছে এবং গ্রহণযোগ্যতা রয়েছে শিশু প্রথম কথা বলতে তার মাতৃভাষাতেই শেখে এবং বাংলা ভাষাতেই বাঙালি ছেলেরা বা পশ্চিমবঙ্গের অসমের ছেলেরা বা বাংলাদেশের ছেলেরা অবশ্যই বাংলা ভাষাতেই প্রথম কথা বলে থাকে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা অবশ্যই শিশুদের বাংলা ভাষা শেখাতে হবে নাহলে বাংলা শিক্ষা সংস্কৃতি সম্বন্ধে তাদের ধারণা থাকবে না এবং তারা অবগত হবে না অবশ্যই তাদেরকে বাংলা ভাষায় প্রাথমিক পর্যায়ে শেখানো অবশ্যই উচিত বলে আমি মনে করি